আমাদের এলাকায় সামনাসামনি যে স্কিম আছে স্বাস্থ্যসাথী কার্ড সেই কার্ড খুব বেশি প্রয়োজন সবার জন্য কেননা যারা মধ্যবিত্ত মানুষ তাদের অত বড়ো বড়ো রোগ ঠিক করার জন্য পয়সা থাকে না তাই স্বাস্থ্যসাথী কার্ড থাকলে তাদের এই ব্যাপারে একটু সহযোগিতা পাওয়া যায় তারা নিজেদের পয়সা তেমনটা ক্ষতি করতে চায় না তারা চায় যে কিছুটা পয়সা জমিয়ে রাখা যায় এই কারণে স্বাস্থ্যসাথী কার্ড অনেক বেশি জরুরি পাশাপাশি অঙ্গনওয়ারী কেন্দ্রগুলিতে সবসময় ওষুধ প্রদান করা হয় যে কারণে মানুষ সেখানে গিয়েও ওষুধ পায় কাছাকাছি হাসপাতাল যদি না থাকে তাহলে অঙ্গনওয়ারী কেন্দ্রতে ওষুধ আরামে পাওয়া যাবে তাতে তাদের কোনও ক্ষতি হবে না আর আমাদের এলাকায় তো হাসপাতালও অনেক বেশি উন্নত আমরা যখন ইচ্ছা তখন হাসপাতালে গিয়ে ওষুধ নিতে পারি তাতে কোনও অসুবিধা আমাদের হয় না তাই আমার জন্য এই স্কিমগুলি থাকা খুব জরুরি সরকার অনেক বেশি স্বাস্থ্যের ব্যাপারে সহযোগিতা দেখায়